ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে বেশ কয়েকটি হল কাবাডি হাডুডু ইত্যাদি এবং এছাড়াও রয়েছে প্রাচীনকাল থেকে যেগ যেগুলো হয়ে আসছে সেগুলো হল তার মধ্যে অন্যতম হল দাবা এছাড়াও পা পাশা ইত্যাদি রয়েছে তো এই ঐতিহ্যবাহী এই খেলাধুলাগুলি প্রাচীনকাল থেকে ধরে রাখার জন্য আ বিভি বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে যার মধ্যে হল তার নিয়মাবলী ব লিপিবদ্ধ করা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সেগুলিকে সংরক্ষণ এবং য যুগ যুগ ধরে সেগুলিকে চালু রাখার ব্যবস্থা করা বিভিন্ন প প বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার মাধ্যমে সেগুলিকে সংরক্ষণ এবং সেগুলি উ মানুষকে উৎসাহ প্রদান করার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় লোকদের দ্বারা এছাড়া সরকারও বিভিন্ন খে খেলাধুলা বা টুর্নামেন্টের প প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে মানুষকে উৎসাহ প্রদান করে এবং সাহায্য প্রদান করে ফলে এই খেলাধুলাগুলি যুগ যুগ ধরে আজও একইভাবে একই উজ্জ্বল বর্ণে বেঁচে রয়েছে